না আমার কোনও পোষা প্রাণী নেই আমি প্রাণী পুষতে পছন্দ করি না কারণ আমার ধারণা কোনো প্রাণীকে চার দেওয়ালের মধ্যে রেখে দেওয়া উচিত না তাছাড়াও আমার বাড়িতে প্রাণী দেখভাল করার মতো লোকজন নেই এছাড়াও আমার মাঝেমধ্যেই বাইরে যেতে হয় সেক্ষেত্রে প্রাণীটিকে বাড়িতে একা রেখে যাওয়া বা সঙ্গে করে নিয়ে যাওয়া কোনোটাই সম্ভব নয় তাছাড়া প্রাণীটির প্রতি মায়া ও ভালোবাসা তৈরি হলে তার অবর্তমানে মন ভালো থাকবে না তাই এসব কারণে আমি পোষা প্রাণী পছন্দ করি না